হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমার দোকান খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর খোলা থাকে দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত না আমিও করি আমার কর্মচারীও আছে আপনি কী করাতে চান বলুন নতুন করাবেন না করানো আছে সেটাকে ঠিক করাবেন আমার কাছে করিয়েছিলেন না যদি আমার কাছে করিয়েছিলেন তাহলে তো কই আপনি বলেন নি যে হ্যাঁ এটা ভুল হয়েছে তাহলে তো আপনি আগে বলতেন না যেহে যেহেতু দোকানে ভুল কাজ হয়েছে আপনার তো আগে বলা উচিত ছিল আপনি যদি এতদিনে বলেন তাহলে কি সমস্যাটার সমাধান করা সম্ভব হুম সেটা বললে হবে আমার মনে হচ্ছে আমার কাছে করাননি আপনি দেখুন ঠিক করে ঠিক আছে আমিও করি দোকানে আমার কর্মচারীরাও করে এবারে যে হোক করেছিল আপনারটা হয়তো করেছিলাম অনেকদিন আগের কথা তো ঠিক মনে নেই তো আসুন দেখি এবারে কেমন হয় আর আগেরটাও সঙ্গে নিয়ে আসবেন কিন্তু কি আর বলবো বলছেন যখন এখন মানতে হবে কিন্তু আমার তো এর আগে যে সমস্ত খরিদ্দার এসছে কেউ এইরকম নালিশ জানায়নি আপনিই বললেন ঠিক আছে এবারে নিয়ে আসুন কি করাবেন দেখি আর আগেরটাও নিয়ে আসবেন আমি অসুবিধাটা সমাধান করে দেব না যদি আপনি বলছেন তাহলে হয়তো কিছু কম করতে পারি তা বলে কি আর একেবারেই কমে করা যাবে আসুন না ঠিক কথা হবে দেখা যাক হ্যা যেটা আগে করিয়েছিলেন সেটা এমনি বিনা পয়সায় ঠিক করে দেব কিন্তু যেটা নতুন করাবেন সেটা তো কিছু পয়সা দিতে হবে না কিছু অসুবিধা হবে না চেষ্টা করব সেরকম কাজের মধ্যে ভুল ঠিক থাকতেই পারে তবে নিয়ে আসবেন আমি ঠিক করে দেব ঠিক আছে রাখছি তাহলে